আমার পরিবারে আমি ছাড়া আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা বাগান করতে আগ্রহী ছিলেন কারণ তারা এখন আর বর্তমান নেই তো তাদের ধারাটাকেই আমি এগিয়ে নিয়ে চলেছি আমি নিজে বাগান করতে গাছ লাগাতে গাছের পরিচর্যা করতে এবং সেই গাছগুলো যখন আসতে আসতে বড় হয় সেগুলো দেখতে আমি খুব ভালোবাসি সেটা আমার পরিবারের সবাই দেখতে ভালোবাসে কিন্তু গাছের পরিচর্যা সাধারণত কেউ করে না পরিচর্যা করে না কিন্তু গাছকে ভালবাসে গাছকে সুন্দর করে সাজিয়ে রাখা বা গাছকে জল দেওয়া মাঝে মাঝে আমি না থাকলে আমার গাছে জল দেওয়া দেখা বা কোনো পাখি টাখি নষ্ট করে ফেললে সেক্ষেত্রে তারা গাছ দেখে সেক্ষেত্রে বলাই যেতে পারে তারাও কমবেশি আগ্রহী